ভারতে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় সমস্ত জায়গায় সমস্ত যে যে সমস্ত রাজ্যে আলাদা রকম খাবার পাওয়া আলাদা আলাদা রকমের খাবারের চল আছে যেমন দক্ষিণ ভারতে বিশেষ কিছু খাবার যেমন সাম্বার তারপর আপনার ধোসা ইডলি এ সব জিনিস খুব বেশি পপুলার নর্থ সাইডে অন্য রকম যেরকম হয়তো আপনার হয়তো বাটোরা টাইপের বা আপনার ওটাকে বড়া পাও বলে বা মানে আর কি পাউরুটির বেস মানে আর কি আটা বেস জাতীয় কিছু খাবার ওয়েস্ট বেঙ্গল মানে আর কি আমাদের এ রাজ্যের সাইডে আপনার বেশি ভাত টাত এই সব এই সব চলে এছাড়াও আপনার বিরিয়ানি চলে অনেক রকমের খাবার আছে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানকার মশলা এখানে সমস্ত রকম খাবারই মেন স্বাদ আনে সেটার মশলাটা সেই খাবারটার চেয়েও বেশি সেই খাবারের যত রকমের মশলা দেওয়া হয় আমি তো অনেক রকমের মশলা দেখেছি সেটা বিভিন্ন রকমের মশলা থেকে শুরু করে গরম মশলা থেকে শুরু করে সমস্ত রকমের মশলা দিয়ে ওরকম খাবারগুলোকে তৈরি করা হয়